ঝাড়গ্রাম জেলার প্রধান পরিবহন বিকল্প হচ্ছে রাস্তাঘাট এবং রেলপথ আছে তো এখানে সাধারণ মানুষের বিকল্প একটু মানে বেশি খরচাই হয় কেন না তারা যদি দূর দূরান্ত যায় বা কোথাও তাদের গ্রাম থেকে অন্য কোথাও গেলে সেক্ষেত্রে তাদের ভাড়াটা বেশি হয়ে থাকে এবং অন্যান্য যে সমস্যাগুলো হয় বেশি ভেতরের দিকে যাদের বাড়ি তারা হঠাৎ করে যদি কোথাও যাওয়ার দরকার হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি ঘোড়া পাওয়াও যায় না তাদেরকে অগ্রিম আগে থেকে ভাড়া দিয়ে রাখতে হয় এবং সে ভাড়াটা অনেকটাই বেশি এখানে ট্যাক্সি বা অটো রিকশা সঙ্গে সঙ্গে এখানে পাওয়া যায় না আগে থেকে বলে রাখতে হয় এবং যদি কোনো ক্ষেত্রে তাদের যাওয়ার দরকার হয় এখানে সাধারণ যে যানবাহনগুলো আছে সেটা হলো টোটো অটো বা কোনো কোনো মানুষ অনেক দূর দূরান্তে যাওয়ার দরকার হলে তারা সাইকেল বা মটরসাইকেলেও যেতে পারে